হ্যালো হ্যাঁ আপনি গৌতম গ্যারেজ থেকে বলছেন বলছি দাদা আমার এই গাড়ির সেল্ফ নিচ্ছে না মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে আর কী করবো বলুন তো দেখি আর ওই ব্যাক সাইটের ওই ইনটিগেটারের তারটা লাইটটা জ্বলছে না ওটা কী করবো তা আমি বুঝতে পারছি না কতো খরচ টরচ হবে একটু বলা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ওই প্রবলেম বলতে ওই ও হর্নটা একটু সমস্যা হচ্ছে এই তাছাড়া আর কিছু না ও কখন যাবো তাহলে হুম হুম হুম